কৃষকরা অনেক সময় নিশ্চিত করেও পারেন যে পশুরা সুস্থ নেই পশুরা যে কোনো রোগে আক্রান্ত হয়েছে যেমন ধরুন একটা বাড়িতে পোষ্য যদি থাকে তাকে যদি বাইরে থেকে অন্য একটা পোষ্য কুকুর এসে কামড় দেয় হয়তো তার একটা জলাতঙ্ক হয়েছিলো আমার বাড়ির পোষ্যটাকে সে যদি একটা কামড় দেয় তাহলেও আমার বাড়ির পোষ্যটারও জলাতঙ্ক রোগ হয়ে যায় আমি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করানোর জন্য যাই এবং তাখে ইনজেকশান দিই দিয়ে আনি তাতেও তার ভালো হয় না তবুও আমি বারবার চেষ্টা করি কিন্তু আমাদের পশুদেরও নানা রকম রোগ হয় যেমন বাড়িতে যদি কৃষকরা গরু চাষ করে গরুরও নানা রকম রোগ হয় যেমন আউসা হয় বাড়িতে বাড়িতে প্রাণিসম্পদ থেকে মেয়েরা এসে তারা টিকা দিয়ে যায় যাতে না গরুরা আর আউসা রোগ হয় এবং অনেক সময় বসন্ত হয় চোখে ঘা হয় পোষ্যদের তখনও আমরা পশু চিকিসসকের কাছে যাই এবং তারা যা বলে আমাদের তাই করতে হয় পশুদের ভালো রাখার জন্য কৃষকরা সব সময় সচেষ্ট কিন্তু পশুরা সেইভাবে থাকতে পারে না তাই নানাবিধ রোগ পশুদের উপর প্রভাব বিস্তার করে